আমার প্রিয় খাবার বলে তেমনটা কিছু নয় প্রিয় খাবার সব অনেক কিছুই ভালো লাগে এবার বেশিরভাগ ক্ষেত্রে মায়ের হাতে তৈরি খাদ্যর সঙ্গে অন্য কোনো খাদ্যের তুলনাই করা যায় না কিন্তু তার মধ্যে থেকে ফাস্ট ফুডের খাবার থেকে শুরু করে বিভিন্ন রেস্টুরেন্টের খাবার সব কিছু ভালোই তৈরি হয়ে থাকে এছাড়া রয়েছে মায়ের হাতে তৈরি মায়ের হাতে তৈরি বিভিন্ন ধরনের খাদ্য থেকে শুরু করে যেমন ভাত থেকে মানুষের সেই মায়ের হাতের ভাত এবং মাংস কষা থেকে শুরু করে সব কিছুই আনারস থেকে শুরু করে সব কিছুই কিন্তু বর্তমান জীবনের মধ্যে কী হচ্ছে না ফাস্ট ফুড অতিরিক্ত বেড়ে গেছে এবার ফাস্ট ফুড খেতে যেমন রোল থেকে শুরু করে চাউমিন থেকে চিলি চিকেন থেকে শুরু করে বিরিয়ানি সব কিছুই পছন্দ কিন্তু এগুলো অতিরিক্ত খাওয়া ভালো না ঠিক কিন্তু মায়ের হাতে তৈরি যে ঘরে ঘরোয়া জিনিস ঘরোয়া জিনিসের সঙ্গে এ আপনার ফাস্ট ফুডের জিনিসের মধ্যে আকাশ পাতাল তফাত রয়েছে তফাত বলতে কী বলতে না ফাস্ট ফুডে যা তৈরি হয়ে থাকে সেগুলো অনেক কিছুই মানে এত রকমের মানে মশলাপাতি ব্যবহার করা হয়ে থাকে মানে এতো পরিমাণে বাসি খাবার তার থেকে শরীর খারাপ হতে পারে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে শারীরিক অসুবিধা হতে পারে কিন্তু মায়ের হাতের তৈরির মধ্যে খাবারের মধ্যে একটা আলাদাই স্বাদ রয়েছে বিভিন্ন ধরনের ঘরোয়া মশলা থেকে শুরু করে সব কিছুই নিজেস্ব এবং বাসি তো দূরের কথা সব কিছু রেডিমেড ঘরে তৈরি করা তৈরি খাবার ভালো হয়ে থাকে কিন্তু মায়ের হাতে তৈরি যে রান্নাগুলি হয় খুবই ঘরোয়া প্রকৃতির মশলাপাতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের শাকসবজি থেকে শুরু করে সব কিছুই ঘরোয়াতে এবার শাক সবজি ধর বাজার থেকে কিনে আনা ঘরে রান্না করা থেকে শুরু করে সব কিছুই ভালো হয়ে থাকে মায়ের তৈরি হাতে যেমন মাংস থেকে শুরু করে ভাত রয়েছে বিরিয়ানি আছে লুচি আলুর দম রয়েছে ঘুগনি রয়েছে সবই ভালো খাবার লাগে মায়ের হাতের রান্না ছাড়া অন্য কোনো বাইরের খাবার তুলনা করাই অসম্ভব কারণ কী মার হাতে তৈরি করা রান্না এত সুন্দর হয়ে থাকে যে সবাই মাছের মাথা খেতে পছন্দ করে থাকে এবার ধরুন বিভিন্ন জেলায় জেলায় যখন আমি ধর অন্য জায়গায় গেলাম ধরুন আমি এখন বাস করি দক্ষিণ চব্বিশ পরগনায় এবার পশ্চিমবঙ্গ জেলার একটি রাজ একটি জেলা এখান থেকে ধরুন আমি অন্য জায়গায় কোনো জায়গায় গমন করলাম ধরুন গেলাম মধ্যপ্রদেশ ধরুন গেলাম বিহার ধরুন গেলাম ছত্তিশগড় ধরুন গেলাম পাঞ্জাব সেখানেও বিভিন্ন ধরনের খাদ্যের ভেদাভেদ থাকে এবার ধরুন আমি যদি এখানে খাচ্ছি ভাত মাংস এবার অন্য জাগায় গেলে হয়ত সেখানে এটা পেতে নাও পারি যেমন ধরুন গুজরাটে গেলে সেখানকার খাবার বিভিন্ন ধরনের হয়ে থাকে সেখানকার ধরুন হয়ে গেল ফাফড়া জলেবি এরম ধরনের খাদ্য এবার সেইগুলো বিভিন্ন জেলার রাজ্যের খাবার আলাদা বদলাতে থাকে এবার মানুষের রুচিও সেরকম যে অ্যাঁ আজকে একটা জিনিস খেলাম পরের দিন আরেকটা জিনিস খাব সেরমই হল ব্যাপারটা হল না রুচি বদলাতে থাকে এবার রুচি বদলালে তেমন তো মানুষের রুচি বদলালে মানে খাদ্যও চেঞ্জ করতে হবে তেমনটা তো মানুষের প্রিয় খাদ্য বলে তেমন কিছু হয় না মানুষ যখন যেটা খেতে পছন্দ করে তখনই সেটা খায়